আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা বা মিডিয়া ব্যবস্থায় বাংলা ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ মিডিয়াতে বাংলা ভাষায় বেশি সংবাদ দেখানো হয় এবং আমাদের এখানে শিক্ষাব্যবস্থা বেশিরভাগ মানুষজন বাংলায় শিক্ষাব্যবস্থা নেওয়ার চেষ্টা করে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গে বেশি বসবাস করে তাই কারণ অন্যান্য দেশে অন্যান্য ভাষা ব্যবহার হলেও আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলি আছে সব জায়গায়ই বাংলা ভাষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর আশেপাশের মানুষ জন এখান থেকে যদি অন্য কোথাও যায় তারা বেশিরভাগ বাংলা ভাষাটাকেই ব্যবহার করে এবং সেখানে অলিগলিতেও বাংলা ভাষাটাকে ছড়িয়ে ফেলে সে কারণের জন্যে প্রতিটা মানুষ দেশ বিদেশ যেখানেই যাক না কেন বাংলা ভাষাটাকে তারা ছাড়ে না সব সময় তারা বাংলা ভাষাটাকেই ভালোবাসে এবং বাংলা শিক্ষাটাকে তারা নেওয়ার চেষ্টা করে এবং মিডিয়া সংবাদমাধ্যম সব জায়গায় বাংলা ভাষাটাকেই ব্যবহার করার চেষ্টাও করে